এখন আমাদের এ ভারতে বিভিন্ন ধরনের কাজ এসেছে যেমন হয় ইউটিউবার এখন আমাদের সোশাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ইউটিউবারের সংখ্যা বেড়েছে ঠিক আছে ইউটিউবারের সংখ্যা বেড়েছে কমেডি যারা কমেডি রোস্ট করে রোস্টের রোস্টার যাদেরকে বলে রোস্টার ছোট্টো যেমন হচ্ছে ছোট্টো ছেলে সুপ্রিয় তিনি রোস্টার আছে বিভিন্ন ধরনের যে রোস্টার থাকে তাদের এখন নতুন নতুন অনেকই উঠেছে অনেক অনেক কয়েক অনেক নতুন নতুন চাকরি এখন হচ্ছে চাকরি মানে কী চাকরি এখন তো সে রকম তো কিছু দেয় না আমাদের রাজ্য সরকার খুব কম রেয়ারে এসএসসি যখন পরীক্ষা হয় তখন দেয়া হয়েছিলো এখন এখন প্রাইমারি আপার প্রাইমারি এই চাকরিগুলো এখন দিচ্ছে আপার প্রাইমারি প্রাইমারি চাকরিগুলো হয় এখন ঠিক আছে এই চাকরিগুলো এখন উঠেছে আর কি আপার প্রাইমারি প্রাইমারি চাকরিগুলো হয় সেটা ঠিক আছে এখন নতুন নতুন ইউটিউবার বেড়িয়েছে তারা ব্লগ সাথে সব কিছু সমস্ত কিছু শেয়ার করছে ধরুন আপনি বাড়িতে আছেন আপনার দুবায়ের সমস্ত কিছু জিনিস দুবায়ে কোন জিনিসটা কী খেতে ভালো লাগে সেখানে কতো দাম সেখানে রুম রেট কত গাড়ি ভাড়া কত সেখানে চাকরি করলে কত কী বেতন দেয় সেখানে সবজি আরে কত ডলারে বিক্রি হবে সেখানে কী সেখানে জুতোর দাম কত জামার দাম কত সেখানে একটা মানে রোজকার করে থাকা খাওয়ার মধ্যে মিনিমাম কতো কিছু হয়ে যায় সবই আপনি একটা ইউটিউবারের মধ্যে জানতে পারবেন কারণ একটা ইউটিউবার সেখানে ব্লগস করে তিনি মানে পরিশ্রম করে ক্যামরার সামনে নিজেকে ধরে সমস্ত কিছু ফুটিয়ে আপনাদের কাছে শেয়ার করে সোশাল মিডিয়াতে পোস্ট করে যাতে সেইগুলো আরও বেশি ভাইরাল হয় যাতে মানুষ জানতে পারে ঘরে বসে সেই জিনিসটা দেখতে পারে আপনি যেমন কোথায় একটা কোনো চাকরির জন্য জিনিসটা চাইতে যাচ্ছেন অনেকে ওরকম ভিডিও করে যেটা যেটা বললে ভালো হয় এটা করলে ভালো হয় সেই জন্য অনেকে বলে অনেকে দেখে ঠিক আছে ইউটিউবার এই জন্যই সমস্ত কিছু আছে আর কমেডি কী আপনি ধরুন একটা কোনো খারাপ ভিডিও বা একটা কোনো হাসির ভিডিও যদি আপনি সোশাল মিডিয়া বা ইউটিউবে পোস্ট করেন সেইটা নিয়ে রোস্ট করা হয় রোস্ট কী রোস্ট বলতে বোঝায় আর কি মানুষদেরকে হাসানোর জন্য রোস্টার মানুষ যাতে মজা পায় এটা আর কি মেন ব্যাপার রোস্টারের রোস্টারে মানুষ এতো মজা পায় যাতে আনন্দ পায় তারা যাতে বলে যে হ্যাঁ আপনার ভিডিও খুবই সুন্দর তখন ঠি